মাননীয় কর্ণধার দা ওয়েব ইন্টারন্যাশনাল হোটেল আমি আপনার সংস্থা থেকে পাঁচ প্লেট বিরিয়ানি এবং দু প্লেট চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু অনিবার্য কারণবশত আমি সেটি নিতে পারবো না এবং সেটি আমাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি এবং আপনি যদি অনুগ্রহ করে আমার করা পেমেন্ট ফেরত দেন তাহলে আমি উপকৃত হবো আমি নিরানব্বই বত্রিশ চুরানব্বই বিয়াল্লিশ কুড়ি এই নাম্বারে অর্ডার করেছিলাম এবং এই নাম্বার থেকেই পেমেন্ট করেছিলাম এবং আপনি আপনারা যদি অনুগ্রহ করে সেই পেমেন্টের অংশ ফেরত দেন তাহলে খুব উপকৃত হয় আমি এটি আজকের রাতে ডিনারের জন্য আজকের তারিখে অর্ডার করেছিলাম সকাল দশটার সময়ে